ধর্মীয় কুসংস্কার সবার আগে জানতে হবে ধর্মটা কি ধর্মটা কি শুধু ঠাকুর দেবতা বা হিন্দু মুসলমান খ্রিষ্টান গির্জা মঠ মন্দির এগুলোই কি ধর্ম ধর্ম আসলে মানবিকতা ভালোবাসা স্নেহ মমতা সন্মান ভক্তি এই ধর্ম এই ধর্মর বিরুদ্ধে যদি কেউ যায় এই ধর্মগুলোর বিরুদ্ধে যদি কেউ যায় সেটা কুসংস্কারের বিরুদ্ধে বলা হবে বা যে এই ধর্মগুলোর পক্ষে থাকে কাউকে ভালোবাসল কাউকে স্নেহ করল সন্মান করল ভক্তি করল সেটা সংস্কার অতএব এর পক্ষে যদি হয় তার ধর্ম যদি সেটাই হয় তাহলে ধর্মের পক্ষে যাওয়াই ঠিক আর যদি ঠাকুর দেবতা মূর্তি পাথর তাহলে মানলে শিব না মানলে পাথর সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই যে আমরা আমাদের হিন্দু ধর্মে আছে যে মারা যাওয়ার পর আমরা শ্মশান ঘাটে গিয়ে ফেরার পথে নিমপাতা খাই মিষ্টিমুখ করি লোহা ধরি আগুন ধরি এগুলো অবশ্যই কুসংস্কার এগুলো চিরাচরিত চলে আসছে যার ফলে মানুষ ওখান থেকে বেড়িয়ে আসতে পারছে না কিন্তু সব শ্রেণির মধ্যে সব ধর্মের মধ্যে কিন্তু এগুলো নেই কিছু কিছু ধর্মের মধ্যে এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে অবশ্যই এর মোকাবিলা করা উচিৎ অবশ্য যত দিন যাবে আস্তে আস্তে এই কুসংস্কারগুলো আচ্ছন্ন হতে হতে একদম পরিষ্কার হয়ে যাবে মানুষ আর এইসব কুসংস্কারের প্রতি বিশ্বাস রাখবে না